লাইনে কিন্তু স্কুলিং আর কোচিং শিশুদের জীবনকে অনেকভাবে উপকৃত করেছে বা প্রভাবিত করেছে কারণ শিশুরা অনলাইনে স্কুল আর অনলাইলে কোচিং করেছিলো যখন মারাত্মক আমাদের কোভিড নাইন্টিন হয়েছিলো তখন কিন্তু শিশুদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছিলো প্রায় কারণ স্কুল কলেজ অফিস আদালত সব কিছুই বন্ধ হয়ে যাচ্ছিলো তখন কিন্তু স্কুলে একদম শিশুরা ছ মাস বছর যাচ্ছিলোই না তখন কিন্তু পড়া ভুলে যেতো যদি না এই অনলাইন ক্লাস হতো অনলাইনে স্কুলিংয়ের কোচিং দেওয়ার জন্য খুব শিক্ষ আমার শিশুরা আর আপনার শিশুরাও কিন্তু খুব ভালো হয়েছিলো কারণ এই কোচিং নাহলে কিন্তু ভালো হতো না আমরা হয়তো দূর দূরান্তের শিক্ষকদের কাছকে যেতে পারি না আমরা কিন্তু এখানে বসে আমেরিকাতেও কোচিং নিতে পারি সেটা কম খরচে কিন্তু আবার অন্যান্য হয়তো ধরুন একটি আমার অঙ্কের মাস্টার দরকার সেই মাস্টারটি বহু দূরে আছে সেখান থেকেও কিন্তু আমি এখানে অনলাইনের মাধ্যমে কোচিং করাতে পারি কারণ ওই কোচিংটি করলে আমার শিশুটি বা আপনার শিশুটিরও হয়তো ভালো হতে পারে আমার ক্ষেত্তে আমার ওই শিক্ষকটিকেই চাই তখন ওনার বাড়ি অনেক দূরে তখন উনি ওইখানে অনলাইলে স্কুলিং আর কোচিং দুইই করে দিচ্ছিলো খুব ভালো হচ্ছিলো এই প্রভাবগুলো আমার ছেলের প্রতি খুব ভালোই হয়েছে আমার ছেলের জীবনকে খুব প্রভাবিত করেচে এই অনলাইনের স্কুলিং আর কোচিংয়ের জন্য শুধুমাত্র আমার ছেলে অনেক উঁচু স্তরে গেছে আজ পড়াশুনো করচে তারা খুব ভালোভাবে পড়াশুনা করছে ভবিষ্যতে হয়তো তারা কিছু করবে রোজগার করার পথ খুঁজে পাবে এই ক্লাসের মাধ্যম